খেলাধুলা হলো সব থেকে ভালো একটা জিনিস মানুষের স্বাস্থ্য শরীর মন সব ভালো রাখে তার জন্য প্রত্যেকটা এলাকায় নিজস্ব নিজস্ব একটা করে খেলার মাঠ তৈরি করা হয়েছে বা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে এই সব মঞ্চগুলো এবং সংস্কৃতিক দিকগুলো আমাদের স্থানীয় মানুষদেরই পক্ষে খুবই উপকার এবং সেগুলো খুবই খুবই উপকার করছে এবং মানুষকে একত্রিত করতে খুবই সাহায্য করছে আমাদের এই এলাকাতেই যেমন গত কয়েক দিন আগে একটা ফুটবল খেলার ম্যাচ প্রতিযোগিতা করা হয়েছিলো ওই সেই প্রতিযোগিতায় আমার বাড়ির ছেলেপুলেরাও যোগদান করেছিলো তাতে তাদের মানসিকভাবে খুবই উন্নতি হয়েছিলো এবং তারা একটা স্বাস্থ্য সচেতনতামূলক দিকেও অগ্রসর হচ্ছে তাদের নিজের শরীর স্বাস্থ্য শরীরচর্চা করার জন্য তারা আগ্রহী হচ্ছে তারা একে অপরকে দেখে আরও কিছু শেখার চেষ্টা করছে ভালো দিকগুলো তাদের বিকাশ ঘটছে